আমার কাছে রান্না করার খুব বেশি টাইম ছিল না তো আধ ঘন্টার মধ্যে আমাকে একটু কাজে বাইরে বেরিয়ে যেতে হবে মেয়েকে স্কুলেও পাঠাতে হবে সেই জন্য আমার হাতের সামনে যা ছিল কোনও সবজিও ছিল না একটু ডালিয়া ছিল আর ডিম ছিল বাড়িতে তো সেই ডালিয়াই করেছিলাম আর ডিম ভাজা প্রথমে কুকারে ডালিয়াটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম এবার সেদ্ধ কুকারে হওয়ার পরে সেটাকে একটু আলু ছিল বাড়িতে আলু দিয়ে একটু সু একটু খিচুড়ির মতন বানিয়ে নিয়েছিলাম আর ডিম ছিল সেই জন্য ডিম ভেজে নিয়েছিলাম কড়াইতে প্রথমে একটু তেল দিয়েছিলাম ডিমটা ফাটিয়ে ডিমটার ভেতরের অংশটা বার করে সেটাকে গুলে একটু নুন হলুদ দিয়ে গোলার পর সে কড়াইতে ডিমটা দিয়েছিলাম তো এর ফলে ডিম ভাজাটা তৈরি আর খিচুড়িটাও আমার তৈরি হয়ে গেল এইভাবে আমি খুব চটপট করে রান্না করে নিয়েছিলাম কারণ আমার হাতে খুবই কম সময় ছিল সেই কারণে তো এটা খেয়ে আমি কাজে বাইরে বেরিয়েছিলাম আর মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম